মাছ ধরাকে পেশা হিসেবে আরও ভালো এবং সহজ করার জন্য সরকারের কাছ থেকে সহায়তায় প্রয়োজন এমন কিছু বিষয় আছে যেগুলি আমার মনে হয় যে যারা এই ছোটো ছোটো মাছ চাষি তাদের যাতে একটু ভালো উন্নত পরিমাণের যদি মাছে ছোটো বাচ্চা দেওয়া যায় তাহলে তারা খুব ভালোভাবে মাছ চাষ করতে পারে আর মাছের যে খাবার আছে তার তো এখন অনেক দাম সেই অত দাম দিয়ে তো এই ছোটো চাষিদের কেনা সামর্থ্য নেই তো সেই খাবারের দামটা যদি একটু কমানো হয় তাহলে তারা ভালোভাবে মাছ চাষ করতে পারে তাছাড়াও সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যায় সেই মাছ চাষিরা তারা যাতে টলার বা জাহাজ তো মাছ ধর সব জিনিস লাগে চাল আরও অনেক জিনিস সেগুলো যদি তারা সময় মতো পেয়ে যায় আর তারা যাতে কিছু লোন নিতে পারে মাছ চাষ করার জন্য সেই দিকেও যদি সরকার একটু দেখে তাহলে খুব ভালো হয় আর সবথেকে যেটা বলা প্রয়োজন বলে আমি মনে করি যে এই মাছ চাষি আর সরকারের মধ্যে যারা কোনো কিছু না করেও কিছু পয়সা উপার্জন করেছে কালো টাকা চলে কালো টাকা কারবার চলে তারা যদি এই জিনিসটা থেকে সরে আসে তাহলে তারা ভালোভাবে মাছ চাষ করতে পারে তাদের মাছ চাষে কোনো রকম অসুবিধে হবে না আর সেই দিকে যেন সরকার একটু লক্ষ্য রাখে সেটাই আমার চাওয়া